পশ্চিমবঙ্গের প্রধান আর্ট স্কুলগুলির মধ্যে কিছু প্রতিষ্ঠান হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্বভারতী দেবাশিষ দেব রায় আর্ট স্কুল নীলাঞ্জনা দেব আর্ট স্কুল সাহিত্যাঙ্গন আর্ট স্কুল চিত্রাঙ্গনা আর্ট স্কুল নানা ধরনের যেই স্কুলগুলো রয়েছে সেগুলোর মধ্যে রবীন্দ্রভারতী বা বিশ্বভারতীর মধ্যে নানা ধরনের কোর্সে বা বিভাগ অনুযায়ী আঁকাটাকে শেখানো হয় আঁকার কিছু পার্ট থাকে যেমন ওখানে ভর্তি হতে যাওয়ার এক মাস আগে থেকে ফর্ম ফিল আপ করতে হয় এবং ফর্ম ফিল আপ করার পর ওখানে যাওয়ার পর অ্যামাউন্ট হিসাবে ফিস লাগে যেমন প্রথম মাসে তিনশো পঞ্চাশ টাকা ফিস লাগে এবং তারপরে ভর্তি হওয়ার তিন চার সপ্তাহ তাদেরকে বাচ্চাদের কিছু কিছু কিছু পার্ট অনুযায়ী তাদের বডি পার্ট বা পরিবেশগত কিছু ছবির দিক থেকে যেমন একটা গাছ আঁকার ক্ষেত্রে যেমন একটি ভাগ হিসাবে তাদেরকে ধরে ধরে শেখানো হয় যে একটা বডি পার্ট হিসাবে চোখ নাক মুখ ইত্যাদি আঁকার জন্য তাদের ধরে ধরেই শেখানো হয় তারপরে একটা সিনারি বা একটা পিকচার পুরোটাকেই দেখানো হয় যেভাবে এই ছবিটা আঁকতে হবে সেখানে ভর্তি হওয়ার এক মাস পর তাদের একটা কোর্স হিসাবে একটা দুটো তিনটে কোর্স হয় যেমন ফার্স্ট কোর্সে তাদের তিনশো পঞ্চাশ টাকা লাগে সেকেন্ড কোর্সে তাদের চারশো কুড়ি টাকা লাগে এবং থার্ড নম্বর কোর্স যেটা ফাইনাল সেটা পাঁচশো টাকা লাগে এবং এই তিনটে কোর্স হওয়ার পর তাদের একটা ফাইনাল এক্সাম নেওয়া হয় সেই এক্সামে একটি সিনারি পিকচার আঁকতে দেওয়া হয় সেই পিকচার আঁকার সময় থাকে এক ঘন্টা তিন সেকেন্ড সেই এক ঘন্টা তিন সেকেন্ডের মধ্যে ছবিটাকে এঁকে রঙ তুলি দিয়ে পূর্ণ করে সেই ছবিটিকেই তাদের সামনে দেওয়া হয় এবং সেই ছবিটি প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে সে ছবিগুলি নেওয়ার পর সেই ছবিটি নির্বাচিত হয় কে কেমন এঁকেছে এবং কার কীরকম কোর্স অনুযায়ী কে কীরকম শিখতে পেরেছে সেই অনুযায়ী এখানে এই স্কুলগুলি বেশ অনেকটাই উন্নত হয়ে আছে আঁকার দিক থেকে এখানে সহপাঠী হিসাবে নানা ধরনের শিক্ষক ম্যাডাম এখানে শিক্ষা দিয়ে থাকছেন তারা